হ্যাঁ আমাদের পারিবারিক একটি রেসিপি আছে সেটি হলো কচু বাটা আমরা আমার আমার ঠাকুমা সে তার দিদার কাছ থেকে এই রান্নাটি শিখেছিলো তারপর ঠাকুমা থেকে আমার মা মা থেকে আমি সেটা শিখেছি ঠাকুমার মা এই রান্না এই কচু বাটাটা খুব ভালো করতেন সেটায় কী আছে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে এবং কচুটা সুন্দর করে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে সেটাকে বাটতে হবে তার সঙ্গে এই ভাজা চিংড়ি মাছটা দিতে হবে এবং শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে তার সঙ্গে একসঙ্গে মিক্সড করতে হবে এবং সেটাকে সেটাকে সেটাকে লবণ থেকে শুরু করে একটু লঙ্কা গুঁড়ো হালকা একটু চিনি ধনে পাতা এবং রসুন রসুন গোলমরিচ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো সেখানে মিক্সড করতে হবে এবং সেটা একসঙ্গে একটু মাখিয়ে নিতে হবে এবার কেউ যদি আপনারা চান যে সেটা একটু হালকা তেলে আবার আগুনে দিয়ে সেটাকে একটু সেঁকে নেবেন তাহলে সেটা আরও খেতে টেস্টি হয় কিন্তু আমরা বিশেষত এই কাঁচা কচু বাটা খেয়েই অভ্যস্ত এবং সেটা আমাদের সত্যি খুব ভালো লাগে সেটা একসঙ্গে মাখিয়ে নিয়ে আমরা আর আগুন বা কড়াইয়ের ওপর দিই না সেটা সরাসরি গরম ভাতে মেখে খাই এবং তা কচু বাটা একটু সরষের তেল বেশি দিলে আরও বেশি সুন্দর হয় খেতে